আমি ঘরের কাজে যেমন ব্যস্ত থাকি তেমনই আমি দিনের শেষে গান বাজনাকেও সময় দিই যেমন মেয়ের স্কুলে যেতে হয় সাথে ঘরের সংসারের কাজও করতে হয় কিন্তু সারাদিনের পরিশ্রমের পর এই গানটাই হলো আমার বিশ্রাম আমার শরীরের এবং মনের তাই গানের ভারসাম্য রাখাটা আমার জন্য খুবই জরুরী